আমি জীবনে অনেক কিছু শিখেছি তার মধ্যে একটা হলো নিজের পায়ে দাঁড়ানো অতীতে আমার যখন খুব কম বয়স ছিল সেই সময়ে জীবন সম্পর্কে কিছুই ধারণা ছিল না কিন্তু ক্রমশ বড়ো হওয়ার সাথে সাথে পরিস্থিতিও বদলাতে থাকে এবং পরিস্থিতির চাপে সময় আমায় অনেক কিছু শিখিয়েছে জীবনের খারাপ পরিস্থিতিতে কীভাবে লড়াই করে এগিয়ে যেতে হয় তা শিখেছি অনেকেই বলেছে অনেক কিছু বন্ধুরা এমনকি আত্মীয়রাও খারাপ কথা বলে আমার মনোবল ভাঙার চেষ্টা করেছে কিন্তু আমি সেই অবস্থায় নিজের মনোবল ভাঙার জায়গায় আরও মজবুত করেছি বর্তমানে আমার মনোবল এবং আমার জেদের কারণে আজ আমি আঠেরো বছর বয়সে একটি সরকারি চাকরি করছি এবং এরও সাথে আমি আরও একটা জিনিস শিখেছি সেটা হল কথা বলার ধরন আগে সবাই আমাকে এসব নিয়ে নানান কিছু বলেছে কিন্তু আজ আমি সব চ্যালেঞ্জ পার করে নিজের পায়ে দাঁড়িয়েছি আমি খুবই গর্বিত আমি যা হতে চেয়েছি জীবনে সেটাই হয়েছে কারণ আমার চেষ্টা ও শক্ত মনোবল কেউ ভাঙতে পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না